পাঁচটা তারিখের নাম হলো পনেরোই জুন উনিশশো তেষট্টি একুশে জানুয়ারি উনিশশো আশি তেসরা মে উনিশশো সাতানব্বই বারোই আগস্ট আঠারোশো ছিয়াশি তেরোই ফেব্রুয়ারি উনিশশো নিরানব্বই